হ্যালো হ্যাঁ আছে না আচ্ছা আপার দোকানে কিু জ দুতো আছে বলুন তু

বাচ্চাদের জুতো কিছু আছে বাচ্ছাদের জুতো কিছু আছে কি আছে বাচ্চাদের বুট আছে হ্যাঁ কিরম দামের পড়বে হুম কিরম দাম আছে

আর স্যান্ডেল আচ্ছা আর লেডিসও তো কিছু আছে লেডিস জুতো কিছু আছে আচ্ছা আপনার দোকান কটা থেকে খোলেন সাড়ে তিনটে চারটের সময় খোলেন সাড়ে তিনটে চারটের সময় খোলেন তাই তো রোজ খোলা থাকে রোজ খোলা থাকে তো আচ্ছা সকালে কখন খোলেন আচ্ছা ঠিক আছে আপনাকে কখন গেলে মোটামুটি পাওয়া যাবে আচ্ ফ্যামিলি নিয়েই যাবো তো কিছু কেনাকাটা করতে হবে